আমার বিশেষ গুণ আমি রান্না করতে ভালোবাসি আমার বাড়ির লোকজন বা বাড়িতে আত্মীয় স্বজন এলে তাদেরকে আমি নতুন নতুন পদ রান্না করে খাওয়াতে খুব ভালোবাসি তারা তাতে সেই রান্না খেয়ে খুব প্রশংসা করে সেগুলো আমাকে খুব ভালো লাগে তাছাড়াও কেউ ঝগড়া করলে আমি তাদের সাথে হেসে খুশে কথা বলতে খুব ভালোবাসি তাদের সাথে মিলে মিশে থাকতে খুব ভালোবাসি আমি এরকম বিভিন্ন রকমের সমস্যা থেকে সুন্দরভাবে কাটিয়ে উঠি এবং আরো যাতে এই গুণগুলো দিয়ে সবাইকে যাতে খুশি করা যায় সেই করি